ত বেশি বলতে হবে হ্যালো শম্পা বলছিস হ্যাঁ রে শোন না তুই তো পাঁচমোড়া গেছলি তোর পরিবারকে নিয়ে ইদানিং শুনলাম তো তুই তো ওলা বুক করেছিলি তো ওলার রেটিং কেমন বা ওর ড্রাইভারের ফিডব্যাক সব কিছু জানার জন্যই তোকে ফোন করেছিলাম হ্যাঁ রে ড্রাইভার ওখানে যেতে কত টাকা নেয় এবং আমি কি ওলায় যেতে নিজেকে সেফ মনে করবো বুঝতেই তো পারছিস পরিবার নিয়ে যাচ্ছি যদি ড্রাইভার মাদক অবস্থায় থাকে গাড়ি চালায় তবে তো অসুবিধা আছে তাহলে তুই তো গেছিলি তার জন্যেই তোকে জিজ্ঞাসা করছি তুই ওইখানে কেমন দেখলি ড্রাইভারের ফিডব্যাক বা ড্রাইভার কেমনভাবে বাাড়ি চালায় ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স থাকে তো আর ড্রাইভারের ড্রাইভিং করার পদ্ধতি কেমন দেখলি আচ্ছা তুই তো গেছিলি ড্রাইভার ঠিকমতো ঠিক সময়ে পৌঁছাতে পারে তো ঠিকভাবে যাওয়া মানে ঠিকভাবে নিয়ে যেতে পারে তো পরিবারকে নিয়ে যেয়ে হ্যাঁ পরিবারকে নিয়ে যে আমি তো নিজেকে সেফ মনে করবো তো এক্সট্রা টাকা খোঁজে না তো যত টাকা বিল হয় তত টাকাই নেই তো